হ্যাঁ আমার এলাকায় তো অনেক বড় বড় শপিং সেন্টার বা বড় বাজার রয়েছে বিখ্যাত বিখ্যাত বাজার যে বাজারগুলোতে এতটাই বড় এবং এতটাই জিনিস বিক্রি হয় যেটা দেখার জন্য বাইরের পর্যটকদেরও ভিড় বেড়ে যায় আর বাইরের পর্যটকেরা আসে আমাদের এই বাজার বা শপিং মলে কেনাকাটা করতে এবং এখানকার জিনিসপত্র দেখতে কারণ এরকম জিনিসপত্র অন্যান্য এলাকায় দেখতে পাওয়া যায় না তাই আমাদের এখানকার লোকেরা খুব বিশেষভাবে বিখ বিখ মানে বিখ্যাত এবং বিশ্বাস করে যে আমাদের এলাকার মতো এত সুন্দর শপিং মল সেন্টার আর কোথাও নেই বা এত বড় বাজার আর কোথাও নেই তাই আমাদের এই বাজারের আইটেমও খুব ভালো ভালো আর এখানকার মূল্য খুব একটা বেশি নয় আমাদের এই জেলার যে বাজার সেখানকার প্রতিটা জিনিসের দামও খুব কম তাই অন্য জেলার পর্যটকেরা আমাদের এই জেলাতেই আসে জিনিসপত্র কিনতে আমাদের এই এলাকার যে সুপার মার্কেট রয়েছে সেই সুপার মার্কেটে সমস্ত রকমের পোশাক আশাক থেকে সমস্ত জিনিস পাওয়া যায় আর সেখানে বহু পর্যটকের আগত হয় তারা অনেক কম পয়সাতে অনেক জিনিস কিনে নিয়ে যায় এবং তাদের ওখানে নিজেদের একালায় সেসব জিনিস বেশি দামে বিক্রি করে তাই তাদের খুব রোজগারও হয় আবার এখানকার মুদি দোকান মুদি দোকানের তো প্রচুর মুদি দোকান আর এখানকার আমাদের এই বাজারে মুদি দোকানে জিনিসপত্রেরও খুব কম দাম আবার বাজারের যে জায়গাগুলো রয়েছে জায়গাগুলোও খুব দেখার মতো খুব সুন্দর আর খুব বড় জায়গা যেটা অন্যান্য এলাকায় দেখতে পাওয়া যায় না অতটা আর তাছাড়া শপিং মল শপিং মলে তো পোশাক আশাক বা বিভিন্ন ভ্যারাইটির জিনিস পাওয়া যায় বিভিন্ন স্টাইলিশ জিনিস পাওয়া যায় যেটা অন্যান্য এলাকার শপিং মলে অতটা ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় না আর তাছাড়াও অন্যান্য এলাকার শপিং মলে খুব বেশি টাকা দাম দিয়ে জিনিস কিনতে হয় কিন্তু আমাদের এই এখা এলাকার শপিং মলে খুব কম পয়সাতেই জিনিস কিনে নেওয়া হয় আর এখানকার দামটাও খুব বেশি নয়